সমাজে আমি আমার চারপাশে অনেক নর্তকীকে দেখেছি প্রতি পদে পদে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যেমন একজন নর্তকীকে প্রথমেই যে কথাটা শুনতে হয় সেটি হলো এ এতো বড়ো মেয়ে ধেই ধেই করে নেচে বেড়ায় যদিও এই কথাটি শোনার কারণ আমাদের সমাজ ভুল ভাবনা যদি সমাজে নৃত্যকে একটি বিদ্যার মতো মেনে নিত তাহলে এই কথাগুলো শুনতে হতো না এই সমাজে নৃত্যকে খারাপ চোখে দেখতে হতো না সবাই না হলেও কিছু কিছু লোক তো দেখেই তারপর সবাই ভাবে পড়াশোনাতেই সবকিছু এসব নাচ টাচে সময় নষ্ট কিন্তু একজন নর্তকীর প্রধান চ্যালেঞ্জ হলো তাদেরকে এই নাচের মধ্য দিয়ে জীবন গড়ে দেখানো এরকম একটি নর্তকীর উদাহরণ হলো সুধা চন্দ্রা তিনি তার নাচ দিয়ে সকলের মন কেড়ে নিয়েছিল কিন্তু তার একটি সিনেমাতে তিনি তার নাচের মাধ্যমে একটা পা হারায় এবং সেই হারানোয় হাল কিন্তু ছাড়েন নি কিন্তু তিনি রীতিমতো নাচ করেই যায় তিনি কৃত্রিম পা লাগিয়ে সিনেমাটা পরিপূর্ণ করেন তাই নয় তিনি তার নৃত্যকেও শেষ জীবন পর্যন্ত চালিয়ে যান